পরিবর্তিত জলবায়ু কিষকদের কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে এবং ক্ষতিও করে বন্যার সময় অতিরিক্ত বন্যার ফলে কৃষিকাজ কিন্তু ভালো হয় না কিন্তু বন্যার পরে কৃষিকাজ ভালো হয় আবার অতিরিক্ত রোদের প্রখর তাপে ক্ষরার সৃষ্টি হয় যখন কিন্তু কৃষকদের পক্ষে কৃষিতে সেচ করার মতন ক্ষমতা থাকে না জলই পাওয়া যায় না তখন কিন্তু প্রচুর পরিমাণে কৃষকদের ক্ষতি হয় গ্রীষ্মকালে অতিরিক্ত প্রচুর তাপ থাকে সেই তাপের ফলে বেশিরভাগ জল মানে গাছপালা মারা যায় যার ফলে কৃষকদের প্রচুর পরিমাণে সব ক্ষতিগ্রস্ত হয় কঠোর শীতকাল এখন শীতকালে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে প্রায়শই দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টিও হচ্ছে যার ফলে কৃষকদের দের যেসব ফসল পাতি লাগানো আছে সেসব ফসলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঝেমধ্যেই এখন ঘূন্নিঝড়ের সিষ্টি হচ্চে সেই ঘুর্ণিঝড়ের ফলে পাকা ধান থাকলে সে ধান কিন্তু নষ্ট হয়ে যায় পড়ে যায় যার ফলে কৃষকদের প্রচুর ক্ষতি হয় শিলাবৃষ্টি তো বলারই নেই শিলাবৃষ্টি হলে কিন্তু তখন কিন্তু কৃষকদের যাবতীয় ফসল সব মারা যায় যার ফলে কৃষকদের বিভিন্ন রকমের বাঁধার সৃষ্টি হচ্ছে এবং যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণের চেষ্টা হয়তো সরকার করছে কিন্তু ততটা ক্ষতিপূরণ কিন্তু করা যায় না সারা বছর কিন্তু কৃষিকাজ করেই আমাদের সংসার চলে কৃষকদের সংসার চলে কৃষকরা কৃষিকাজের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে যার ফলে তাদের বিভিন্ন রকম ক্ষতির মোকাবিলাও কিন্তু পড়তে হয়